স্কুলে বাংলা ইংরাজি ইতিহাস ভূগোল বিজ্ঞান এগুলো তো অঙ্ক এগুলো তো পড়ানো হয়ই এছাড়াও পড়ানো বলতে স্বাস্থ্য সম্পর্কে এখন বই হয়েছে সেই স্বাস্থ্যর বইগুলোও পড়ানো হয় আবার এখন হয়েছে পরিবেশ সংক্রান্ত বই সেই বিষয়ে পড়ানো হয় এছাড়া খেলাধুলা এই সব নিয়েও পড়ানো হয় এই সব বিভিন্ন রকমের বই আছে এখন আবার প্রায় প্রত্যেক স্কুলেই কম্পিউটার হয়েছে আগে যেটা ছিল না অনেক আগে ছিল না এখন কম্পিউটারের ক্লাসও নেওয়া হয় এই সবগুলো পড়ানো হচ্ছে আর শিক্ষকরা অবশ্যই ভালো এবং সুশিক্ষিত শিক্ষকরা ভালো এবং সুশিক্ষিত না হলে আমার তো মনে হয় শিক্ষকরা স্কুলে পড়ানোর সুযোগটাই পেতেন না শিক্ষকদেরকে তো পরীক্ষার মাধ্যমে নিযুক্ত করা হয় তাদের সুশিক্ষিত কি না সেটা তাদেরকে আগে প্রমাণ করতে হয় তারা পরীক্ষায় পাস করে তার পরে মৌখিক পরীক্ষা দিয়ে তবেই স্কুলে নিযুক্ত হন এমনি এমনিতে তো শিক্ষকরা কোনো স্কুলে চাকরি পেয়ে যায় না সুতরাং শিক্ষকরা তো অবশ্যই সুশিক্ষিত আর ও দু একজন শিক্ষকের কথা বলতে পারব না তবে অধিকাংশ শিক্ষকরাই নিশ্চয়ই ভালো খুবই ভালো মানুষ শিক্ষকদের কাছ থেকেই তো শিক্ষা নেওয়া হয়